আমি আমাদের এখানে মহিলা সমিতির একজন সুপার ভাইজার তাই আমার সমাজ সেবামূলক কাজও অনেক রকম দিয়ে করতে হয় এই আমাদের গত যে চলে গেলেন জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রী পূজা থেকে আমরা দুঃস্থ পরিবার প্রতিবন্দীদের কছে শীত বস্ত্র তুলে দিয়েছি যতোটা পারি আমি একে ওকে মানে নিজের থেকেও নিয়ে আসি একে ওকে ওর কাছ থেকে চেয়েও সেই শীত বস্ত্রগুলো নিয়ে এসে আমি প্রতিব দুঃস্ত পরিবার হ্যাঁ অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং আমাদের এই সামনে বারোই জানুয়ারি একটা ক্যাম্প করানো হচ্ছে ওই ক্যাম্পে বিভিন্ন রকম ডাক্তারবাবুরা থাকবেন যাতে অসহায় মানুষরা তো বেশি দূরে গিয়ে চিকিৎসা করাতে পারে না আর ওদের কাছে সেই রকম টাকা পয়সাও থাকে না তাই আমরা একটা পোগ্রাম করে মহিলা সমিতির মহিলারা উদ্যোগ নিয়ে চিত্তরঞ্জন হসপিটালের ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করে ওদের আনাচ্ছি যাতে বিনা পয়সায় ক্যান্সারজনিত কোনো রোগের চিকিৎসাটা বিনা পয়সায় পায় এবং নার্ভের ডাক্তারবাবুরা আসবেন চোখের ডাক্তারবাবুরা আসবেন দাঁতের ডাক্তারবাবুরা আসবেন এই রকম করে আমাদের ক্যাম্পটা করানো হচ্ছে বিভিন্ন রকম ডাক্তারবাবুদের আনিয়ে প্রত্যেকটা মানুষজন অসহায় মানুষজনের পাশে আমরা সব সময় এই মহিলা সমিতির মহিলাগণ দাঁড়িয়ে আছি আর কারোর আপদে বিপদে কেউ যদি কোনো হটাৎ বিপদগ্রস্ত হয় কারোর যদি অসুখ বিসুখ হয় তাও আমরা আমদের যতোটা সম্ভব আমরা নিজেদের মানে ট্যালেন্ট নিয়ে নিজেদের জায়গায় নিজেদের টাকা পয়সা নিয়ে ওই সব মানুষজনেদের ডাক্তার দেখিয়ে বিনা পয়সায় চিকিৎসা করিয়ে সুস্থ করে ওদের বাড়ি পৌঁছে দিই